হ্যাঁ স্যার বলছিলাম যে

হ্যাঁ স্যার বলছিলাম যে আমি তো ভেজিটেরিয়ান তো আমি তো ও মানে রানিংয়ে অংশগ্রহণ করতে চাই এবং আমার সেজন্য তো আমার ওই ভেজিটেরিয়ান যে সমস্ত খাবারের মাধ্যমে তো আমার যাবতীয় পুষ্টি ই এনার্জি সেগুলো তো আমার দরকার তো আপনি এমন কিছু একটু সাজেশান দিন যেগুলো কিনা আমি যেগুলো প্রয়োজনীয় অথচ আমি এরকম ভেজিটেরিয়ানের ভেজিটেবলস থেকে শুরু করে বিভিন্ন রকম যেখানে আমিষ খেয়ে ছাড়া সেগুলো আমরা আমি আমার পুষ্টি নিতে পারব আমি ফিট হয়ে থাকতে পারব এ বিষয়ে কিছু একটু বলেন তাহলে আমার সুবিধা হয় আচ্ছা না না না না সে ঠিক আছে কিন্তু আমি চাইছিলাম পুরোটাই ভেজ নেওয়ার জন্য কারণ আমার হচ্ছে সমস্যা আছে তো আচ্ছা আপনি এক কাজ মানে আমি আপনার কাছে যাব তো গেলে আপনি একটু আমাকে বিস্তারিত একটা লিস্ট দিয়ে দেবেন যেগুলো আমি ফলো করতে পারি রুটিন মাফিক সেক্ষেত্রে আমার একটু সুবিধা হয় আমি শুনলাম কিন্তু আমার সব যদি মনে না থাকে হ্যাঁ তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি যোগাযোগ করব অসুবিধা নেই ঠিক আছে ও কে ও কে